হ্যালো হ্যাঁ তো বলছি আপনি কি ট্রাভেল এজেন্সি কথা বলছেন আচ্ছা তো আপনি এমনি নর্থ বেঙ্গল সাইডে কি কি ঘুর ঘোরার জায়গা আছে মানে নিয়ে যাবেন কি কি বলতে পারবেন আচ্ছা তা এটা তো সিজন চলছে তা আপনি বললেন আচ্ছা তো আমার তো ইচ্ছে আছে দার্জিলিং ঘুরতে যাওয়ার আমার ফ্যামিলিকে নিয়ে আমার তো যাওয়ার ইচ্ছা সাত দিন সাত দিন নয় সাত দিনের যাওয়া আসার একটা তো আমি বলছি যে আমার এই সামনের সপ্তাহ এই সপ্তাহের মধ্যে হলে ভালো হয় মানে এই সপ্তাহের মধ্যে আচ্ছা সামনের সপ্তাহতে কী বার হতে পারে এই ধরুন মঙ্গলবার আচ্ছা তো আপনার এ এটা মানে আপনার এই সাত দিনের প্ল্যান করেছি আমাদের চারজন আমার যা ওয়াইফ আর আমার দুই ছেলে আছে আর তো আপনার এই ক্যাশটা কত পড়বে চারজনের সাত দিনের ট্রিপ হ্যাঁ ওটা ওভারঅল কি মানে সব কিছু নিয়ে থাকবে তো এই এই এই শুধু ট্রিপটি শুধু আপনি যাবেন না আপনার কোনো লোক যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সামনের সপ্তাহে মঙ্গলবার বললেন তাই তো

আচ্ছা কিছু টাকা অ্যাডভান্স ঠিক আছে তালে আপনাকে আমি আপনার এই নাম্বারে তো ওহ হো আপনি দিয়েছেন আপনার এই নাম্বারে ফোনপে আছে তো ও আচ্ছা আপনি যে ওটা কি এসি কি মানে এসি কম্পার্টমেন্টে হবে না কি জেনারেল হবে ভালোই হল আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে আপনাকে আমি এই এই নাম্বারে কিছু টাকা অ্যাডভান্স করছি আর আপনার আইডি কাডের প্রুফটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে দেখবেন দাদা আমারটা যেন হয়ে যায় ঠিক আছে এ সপ্তাহের মধ্যে ঠিক আছে ধন্যবাদ আপনাকে